ভারত পৃথিবীর অন্যান্য দেশের মতো বিভিন্ন রকম পরিবেশগত সমস্যার সম্মুখীন পৃথিবীর এমন কোনো দেশ পাওয়া যাবে না যেখানে পরিবেশগত বিভিন্ন রকম সমস্যা নেই ভারতও তার মধ্যে ব্যতিক্রম নয় ভারতের পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম হলো মৌসুমি বায়ুর পরিবর্তন বেশ কয়েক বছর ধরে মৌসুমি বায়ু তার গতিপথ পরিবর্তন করে তার ফলে আমাদের এখানে প্রভুত সমস্যা হয় তাছাড়া বিশ্ব উষ্ণায়ণ খরা বন্যা তারপরে অনিয়মিতভাবে পাহাড়ি অঞ্চলে বনভূমি কাটার ফলে ভূমি ধস হচ্ছে এগুলো ভারতের জন্য প্রধান অনেক সমস্যা তাছাড়া বন্য অঞ্চল কমে যাওয়ার ফলে ভারতে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে রাজস্থানের মরুভূমি অঞ্চল এবং ভার উত্তর ভারতে বিভিন্ন সময় খরা দেখা দেয় বৃষ্টিপাত হয় না তার জন্য ভারতীয় চাষের অনেক বেশি সমস্যা হয় আমার আশেপাশের ভূমির পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তন ল্যান্ডস্কেপের পরিবর্তন বলতে আমি দেখেছি আমাদের যেসব জায়গায় চাষবাস হয় সেখানকার মাটি ক্রমশ অনুর্বর হয়ে পড়েছে তাছাড়া আমাদের এখানে যে নদী প্রবাহিত হতো সেই নদীর গতিপথ পরিবর্তন হয়ে এক সাইডে চরা সৃষ্টি করেছে অন্য সাইডে ভাঙন সৃষ্টি করেছে তাছাড়া একটা বড়ো পরিবর্তন হলো আমাদের এখানে মৌসুমি জলবায়ুর পরিবর্তন যার ফলে মাঝে মাঝেই বন্যা দেখা দেয় এবং মাঝে মাঝে খরা দেখা দেয় যেটা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে সে যে ঋতুগুলো দেখা যায় বিশেষত সেটা হলো গ্রীষ্ম কাল বৃষ্টি এবং শীতকাল তাছাড়া শরৎ হেমন্ত বসন্ত এগুলো লক্ষ্য করা যায় কিন্তু বিশ্ব উষ্ণায়ণ এবং পরিবেশগত নানা সমস্যার কারণে এইসব ঋতুগুলোকে অতটা দেখা যায় না